হ্যালো এটা রাজমহল হোটেল আচ্ছা আমি কাল আপনার হোটেলে যেতে চাই তো আপনার হোটেলে কী কী ফেসিলিটি আছে একটু জানাবেন আচ্ছা আচ্ছা আমার এসি রুম চাই আর অ্যাটাচড অ্যাটাচড বাথরুম চাই আপনার বাথরুমে গিজার সিস্টেম বা মানে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা রুমে মানে দুজন থাকার মতো ব্যবস্থা আছে কিনা এগুলো কি আছে কি নেই একটু বলবেন আমার সিঙ্গল একটা চাই ডবল একটা চাই এসি হ্যাঁ অ্যাটাচড চাইছি এবং এসি আচ্ছা আপনার ছাড়ার সময়টা একটু বলবেন কখন ছাড়ব কখন মানে ইয়ে করার একটু টাইমটা একটু বলবেন সময়টা একটু বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে